ভালো জাত শনাক্তকরণ বলতে আমি যেটা মনে করি ভালো জাতের গরু শনাক্ত করা আছে কারণ আমার বাড়িতে গরু রয়েছে সুস্থ হয়ে সে সুস্থ এবং সবল তার কিছু কিছু সুস্থর লক্ষণ হচ্ছে সে সুন্দরভাবে খাওয়া দাওয়া করে সে তার কোনো রোগ ব্যাধি নেই এবং যেমন সুস্থভাবে প্রসব করে এবং তার দুধের পরিমাণও ঠিকঠাক তো এ নিয়ে আমি কারোর কাছ থেকে কোনো পরামর্শ নিইনি